অতীত থেকে বর্তমান দিনে আমাদের মনোরঞ্জনের একটা গুরুত্বপূর্ণ দিক হল সিনেমা আমরা যতই চাই যে সিনেমা ছেড়ে অন্য কিছু দিয়ে মন মনোরঞ্জন করবো সিনেমাটা যেন আমাদের সবসময় কোথাও না কোথাও প্রথম স্থানেই থাকে আমাদের পশ্চিমবঙ্গে অনেকই সিনেমা হল আছে যেমন নন্দন স্টার থিয়েটার সিনেমা সিনে ভি এফ এক্স এই টাইপের অনেক সিনেমা হল আছে আমাদের পশিমবঙ্গে আমাদের যেতে ইচ্ছে হয় কিন্তু কখনও কখনও টিকিটের মূল্যটা আমাদের কোথাও না কোথাও আটকে দেয় তবে সকালের দিকে যে সব শোগুলো থাকে সেগুলোতে যেমন একটু টিকিটের মূল্যটা কম থাকে তাই উচিত আমাদের সময়টাকে একটু মানিয়ে নিয়ে সকালের শোটাই না হয় দেখে এলাম আর যাদের টাকা পয়সার সমস্যা নেই তারা তো যখন ইচ্ছে যেতেই পারে এত কাজের চাপের মাঝে আমাদের উচিত মাঝে মধ্যে মাথাটাকেও একটু হালকা করার জন্য একটু আরাম দেওয়ার জন্য তাই সিনেমার আগে অন্য কিছুই আসে না এখন নানানরকম ওটিটি প্ল্যাটফর্ম হয়েছে ফোনে টিভিতে বা ল্যাপটপে কম্পিউটারে সবাই দেখে কিন্তু ওই সিনেমা হলের বড়ো স্ক্রিনে দেখার মজাটাই আলাদা নিজেদের নায়ক পছন্দের নায়ক নায়িকাকে টিভির ওই বড়ো স্কিন স্ক্রিনে হলে যেয়ে দেখার যে আনন্দ সেটা অবশ্যই টি বাড়ির টিভিতে বা ল্যাপটপে বা মোবাইলের ওই ছোট্টো স্ক্রিনে মজাটা নেই তাই সবারই উচিত একবার হলেও যাওয়া